পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ কিছু খাবারের মধ্যে পরছে বাবরশা এটি একটি ঐতিহাসিক খাবার এটিকে তৈরি করার জন্য চালগুঁড়ি তার সাথে বিভিন্ন রকম উপাদান মিলিয়ে সেটাকে তেলে ভেজে তৈরি করা হয় এই ঐতিহাসিক খাবার বাবরশা এটি তৈরি করার জন্য সম্রাট মোঘল সম্রাট বাবর এসেছিলেন এখানে এবং তিনি প্রথম এই সুপ্রিয় খাবারটি তৈরি করেন তারপর থেকে এই খাবারটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরে আমি যদি খুবই ভালো খাবার খেতে চাই তাহলে আমাদের এখানে রুচিতম নামক রেস্টুরেন্টে সবার প্রথমে যাব